হ্যালো হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ হ্যাঁ তোর বাড়ির সবাই ভালো তো এখনও ভর্তি কিছু কোনো জায়গা দেখিনি দেখছি অনেক কলেজে কেটেছি এখন দেখি কোন কলেজটা ভালো সেরকম এখনও তো কিছু বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ভর্তি হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওখানে কেমন কী লাগে তুই একবার তাহলে একটু খোঁজ নে ক্যাম্পাস প্যাম্পাসগুলো কেমন একটু খোঁজ নে আচ্ছা আচ্ছা তাই একবার সব তাহলে খোঁজ খবর নিয়ে ঠিকঠাক করে সব খোঁজ নিয়ে আমার জানাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতে আলোচনা করে জানাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ